আমার প্রিয় ঋতু হলো শীতকাল গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন নদীনালা পুকুরবিল শুকিয়ে কাঠ হয়ে যায় ঠিক সে মুহূর্তে আমার প্রচণ্ড কষ্ট অনুভব হয় আর ফ্যান চালিয়ে এসি চালিয়েও সেই কষ্টকে আমি মেটাতে পারি না কিন্তু শীতকালে ফ্যান চালানোর প্রয়োজনই হয় না বরং আমরা নিজের জামা কাপড়কে পরে সোয়েটার করে পরে শীতকালীন বস্ত্রকে পরে আমরা আমরা আমাদেরকে অনেকটা ঠান্ডা রাখতে পারি নিজেকে নিয়োজিত রাখতে পারি অনেক কাজকর্মে শীতকালে ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি অনেক শাক সবজি ওঠে যেগুলো খেতে আমার খুবই ভালো লাগে এছাড়া শীতকালে আরাম থেকে আরাম্ভ করে কাজ করার বিনা কষ্টে অনেক রকম কাজ হয়ে যায় কোনো কিছুতে কষ্ট হয় না তাই শীতকাল আমার প্রিয় ঋতু